হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে বোধহয় না আপনার ছেলের জন্য ফোন করেছেন তাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বেশ বেশ বলুন হ্যাঁ হ্যাঁ ও আপনার ছেলে কেমন নাম্বার টাম্বার পেয়েছে অসুবিধা নেই আপনার ছেলে মোটামুটি ভালোই রেজাল্ট করেছে ঠিক আছে এখানে ভর্তি হতে গেলে মিনিমাম আপনার একটা ইয়ার্লি একটা ফিজ আছে ঠিক আছে সেটাকে সেটা এসে আপনার অফিসে এখুনি এসে জিজ্ঞেস করে নিতে হবে শুধু একমাত্র বলি আপনার যে ওর যে সমস্ত ডকুমেন্টস আপনার ডকুমেন্টস ঠিক আছে আর ওই গ্রাম প্রধানের সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট আশা করি এখনো আছে সেগুলো নিয়ে ঠিক আছে আপনি সামনের সপ্তাহে এসে দেখা করুন ডকুমেন্ট সাবমিট করুন হ্যাঁ তবে বলছি না যে ভর্তি হয়ে যাবে তাহলে আর আপনার ওই নাম্বারের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই অনুযায়ী স্টুডেন্ট নেওয়া হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই ফর্ম ফিলাপের ব্যপারটা ফর্মটা তো এখন পাওয়াই যাচ্ছে না দাদা কি আর বলবো মানে ভীষণ একটা ক্রাইসিস তৈরি হয়েছে হ্যাঁ তো আপনি যদি স্পেশালি বলেন তাহলে আমি একটা জোগাড় করে দিতে পারি হুম হ্যাঁ হ্যাঁ ও অবশ্যই অবশ্যই দেখুন এটা হচ্ছে জেলার মধ্যে একটা বেস্ট এই হুগলির মধ্যে হুগলি জেলার মধ্যে একটা বেস্ট স্কুল এখানে ভর্তি হওয়ার জন্য বহু স্টুডেন্টের বহু স্টুডেন্ট পারে না বহু মেরিটোরিয়াস স্টুডেন্ট তারা পায়ে না হুম আপনার সঙ্গে আমার পার্সোনালি যোগাযোগ আছে আপনি বলছেন বলে ঠিক আছে আমি ফর্মটা জোগাড় করে রাখবো আপনি আসুন সেসব কিছু জমা টমা দিন এবং আপনার হয়ে যাবে আশা করছি হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক আছে